হ্যাঁ আমি একবার স্বেচ্ছাসেবক হিসাবে ভ্রমণ করেছিলাম গঙ্গাসাগর গিয়েছিলাম একবার আমি সেখান থেকে আমাদের এখান থেকে গিয়েছিলাম একটা মেডিক্যাল ক্যাম্পের সাথে তো সেখানে গিয়ে আমরা সবাই মিলে মেডিক্যাল ক্যাম্প করেছিলাম ওখানে সব ওষুধ ফসুধ নিয়ে গিয়েছিলাম ওখানে অনেকেই যায় যায় অনেকে শরণার্থী হাজার হাজার মানুষ যায় তো সেই সময় অনেকেই আছে যারা বয়স্ক মানুষ অসুস্থ হয়ে পড়ে তো সেদিন আমরা সেখানে মেডিক্যাল ক্যাম্প করেছিলাম তো ওখানে খিচুড়ি রান্না করে ওখানে সবাইকে দেওয়া হয়েছিল যারা শরণার্থী

আমাদের সেই কাজ দেখে অনেকেই বলেছিল খুব ভালো কাজ করছি আমরা তো এই একটা সেই সময়তে উদ্দেশ্যে দেশেরও কাজ করেছি আমরা